হ্যালো বলুন

হ্যাঁ আমাদের পুজোর দিনে তো সারাদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুলে রাখা হয়েছে নাচের স্কুলে তো সেই জায়গায় আমরা সমস্ত স্টুডেন্টদেরকে বলেছি তো সেদিন আমনি ছিলেন না বলে আর বলা হয় নি আমাদের ওই নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীতের উপরে কিছু একটা কম্পিটিশন টাইপের বাচ্চাদের একটা করাচ্ছি তাহলে সেরকম আপনি বাচ্চাকে তাহলে গানে নাচটা তুলাবেন আর কি হ্যাঁ আম আমি যেগুলো শিখিয়েছি সেগুলোর মদ্যেই সেরকম বাইরে থেকে বিশেষ কিছু জাজ আসছে না হ্যাঁ আমাদের নিজেদেরই একটা পারফরমেন্স বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য করছি আর কি সরস্বতী পুজো বুসতে পারছেন তো তো সেই উপলক্ষেই করা আর কি যেই যেই গানগুলো আমরা তুলেছি সেগুলোই করাবেন দেখছি মানে কালকে দেখছি কালকে যদি সোমবার মঙ্গলবার দিন তো ডেকোরেশন ফেকোরেশন নিয়েই থাকবো আর নাচ করবো বলে ডেকোরেশন হবে আপনারাও আসবেন একটু লেগে পড়তে দিবেন ডেকোরেশন করে আর তাহলে কালকে সেরকম হলে আমরা একটা ইয়ে করবো তাহলে একটা প্র্যাকটিস ক্লাস করিয়ে দেবো তাহলে আমাদের যেই হলটাতে যে হলটাতে আমাদের হবে তাহলে একবারে স্টেজ প্র্যাকটিসটা করিয়ে দেবো তালে হ্যাঁ যেখানটায় নাচবে স্টেজ প্র্যাকটিসও হয়ে যাবে তাহলে ওদেরও সুবিধা হবে যে এখানটায় নাচবে হলটাতেই আমরা একটা জায়গা মঞ্চের মতো করে দিয়েছি ডায়াসের মতো তো সেখানটাতেই অনুষ্ঠানটা হবে আর কি কালকে মোটামুটি দুপুর থেকে দুপুরের দিক থেকে করাবো দুপুরের দিক থেকে তাহলে চলে আসতে বলুন দুপুরের দিকে হ্যাঁ সন্ধ্যার মধ্যে কমপ্লিট হয়ে যাবে সব কেন তারপরে তো আবার পুজোর বাজার টাজার করার ব্যাপার আছে তো সেই জন্য সন্ধের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আশা করি হ্যাঁ তারপরে সে আপনি এসে লিয়ে যাবেন অসুবিধার কিছু নেই আর অবশ্যই পুজোর সময় আসবেন স্কুলে